দূর কোনো রাস্তায় বাইক নিয়ে ভ্রমণ করার সময়ে আমাদের উচিত নির্দিষ্ট একটা সময়ে নিজের রেস্ট শরীরকে করা কোনো একটা হোটেলে বা কোনো সেরকম জায়গায় ধাবাতে রেস্ট করা তারপর বাইক চালানো তারপর হচ্ছে আমাদের বাইক চালানোর সময়ে কোনো সেরকম কী ধরনের খাবার আমরা খেতে পছন্দ করবো যখন কোনো হোটেলে বা কোনো ধাবাতে আমাদের বাঙালিদের খাবার যে ভাত সেটা খেতে হবে তারপর রুটি যেগুলো যে যেরকম কিছু খেতে পছন্দ করে সেরকম খাওয়া উচিত তারপর আমি কোনো রাস্তাতে অনেকসময় ধরে যখন কোনো বাইক চালাই তখন হয়তো কাঁধে ব্যথা বা কোমরে ব্যথা হতে পারে সেগুলোতেও রেস্ট নিতে হবে যাতে করে ব্যথা কম হয় তারপর আবার বাইক চালাতে হবে